গ্রাম ও শহর অঞ্চলে খেলার মধ্যে পার্থক্য বলতে প্রথমত হচ্ছে একটা জায়গার ব্যাপার থেকে যায় গ্রামে প্রচুর জায়গা থাকে খেলার কিন্তু শহরের মাঠ বলুন বা ফাঁকা জায়গা বলুন আস্তে আস্তে সব পূরণ হয়ে যাচ্ছে আর গ্রামের খেলা বলতে হাডুডু বলুন ক্রিকেট বলুন ফুটবল বলুন বা কাবাডি এইগুলো সব খেলাই হয় শহরেও হয় কিন্তু পার্থক্য হচ্ছে শহরের লোক এখন বেশি মোবাইলেই খেলাটা একটু বেশি খেলে মাঠে যেয়ে যাওয়াটা কম আর বাচ্চাদের মধ্যে পড়াশোনার যে চাপ তাতে মাঠে যাওয়াটাও তো বন্ধই হয়ে যাচ্ছে প্রায় কিন্তু গ্রামের লোকেদের মধ্যে পড়াশোনার চাপ থাকলেও তারা কিন্তু খেলাধুলাটাকে বেশি পছন্দ করে এবং তাদের খেলার প্রতি একটা আন্তরিকতাও আছে এটাই পার্থক্য